হ্যালো দিদি আমি হচ্ছে একটা গৃহবহু গৃহবধূ আমার হচ্ছে একটা কথা ছিলো যে আপনার আপনি তো সমাজকর্মী আপনার আপনাদের হচ্ছে কাজ হচ্ছে সবার এ ভালো ও ভালোভাবে এ করা রাস্তাঘাটে যে লেডিস টয়লেট ব্যবস্থা নেই আর স্যানিটাইজারেরও ব্যবস্থা নেই সেই দিকগুলো যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে আমাদের খুব ভালো হয় আপনি তো বুঝদেই পারছেন আপনি হচ্চে একজন লেডিস তা আপনি একটুখানি দেখুন না যে যদি এদিকটায় কিছু হয় হ্যাঁ সে তো আমি জানি যে আপনারা সব দিকে করছেন আপনাদের আরো অনেক কাজই আছে কিন্তু আমাদের এই দিকে তেমনভাবে কোনো কাজই এগোয় নি যদি একটুখানি দেখেন তাহলে খুব সুবিধা হয় এই আর কি হ্যাঁ সে ঠিক আছে ঠিক আছে তা হ্যাঁ আমি আপনি আপনারা নিশ্চই এই দিকের কাজগুলো একটু দেখবেন তাই আর বলার ছিলো আর কিছুই না আচ্ছা